যেহেতু ভারতের তিন ভাগ জল এবং এক ভাগ স্থল তাই এখানকার জলবায়ু খুবই মনোরম সমুদ্রের কাছাকাছি থাকা অঞ্চলগুলি শীতকালে গরম এবং গ্রীষ্মকালে ঠান্ডা থাকে অর্থাৎ দুই সময়ই না বেশি গরম থাকে আবার না বেশি ঠান্ডা তাই এইসব জায়গাতে সারা বছরই খুব সুন্দর একটি জলবায়ু পরিলক্ষিত হয় আবার যদি আমরা দেশের মাঝখানের অঞ্চলগুলিতে যাই সেইখানে যে সমুদ্র থেকে দূরে অবস্থান করায় সেইসব জায়গাগুলি গ্রীষ্মকালে একটু বেশি গরম এবং শীতকালে বেশি ঠান্ডা হয় আমাদের ভারতে যেহেতু প্রাকৃতিক পরিবেশ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম তাই পাহাড়ি দিকে গেলে শীতকালে বরফ পড়ে আবার গ্রীষ্মকালেও কোথাও কোথাও বরফ পড়ে আবার শীতকালে প্রচন্ড ঠান্ডা পাওয়া যায় আর গ্রীষ্মকালে বেশি গরম পাওয়া যায় না সেসব জায়গাগুলোতে যেহেতু সেইখানে শীতকালে প্রচন্ড বরফ থাকে তাই গ্রীষ্মকালেও একটি ঠান্ডার আবেশ সেখানে দেখা যায় আর দেশের মাঝখানের অঞ্চলগুলিতে যদি আমরা দেখি সেইগুলি যেহেতু সমুদ্র থেকে অনেক দূরে অবস্থান করে তাই গ্রীষ্মকালে অনেক বেশি গরম এবং শীতকালে অনেক বেশি ঠান্ডা অনুভূত হয় আবার আমাদের ভারতের পশ্চিম দিকে রাজস্থান গুজরাট এইসব জায়গাতে মরুভূমি অবস্থান করেছে তাই মরুভূমিতে সাধারণ দিনে যেহেতু বালি থাকে বালি সূর্যের রশ্মিটা অনেক জলদি শোষণ করে নেয় তাই দিনের বেলা প্রচন্ড গরম আবার সন্ধ্যে হতে হতেই বালি নিজের শোষিত করা তাপ ছাড়তে শুরু করে তাই রাত্রের দিকেও অনেক জলদি ঠান্ডা হয়ে যায় অর্থাৎ মরুভূমি অঞ্চলে সকালের দিকে বেশ গরম থাকে এবং রাত্রের দিকে বিশাল ঠান্ডার পরিবেশ তৈরি হয় আবার যদি দেখি আমাদের পশ্চিমবঙ্গের কথা পশ্চিমবঙ্গের কথা না বললেই নয় যেহেতু আমি সেখানকার বাসিন্দা পশ্চিমবঙ্গের আমি পুরুলিয়াতে থাকি পুরুলিয়াতে শীতকালে পাহাড়ের অবস্থান হওয়াতে প্রচন্ড ঠান্ডা থাকে শীতটা আবার গ্রীষ্মকালেও প্রচুর গরম থাকে এখানে লু বয় আবার গ্রীষ্মকাল আসবার আগে কালবৈশাখী ঝড় প্রচন্ড দেখা যায় এই হল আমাদের ভারতের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন ধরনের জলবায়ু